আমি যখন মাছ ধরতে যাই তখন আমার সরঞ্জাম হিসাবে জাল এবং হাঁড়ি থাকে এছাড়া যদি ছিপ নিয়ে মাছ ধরতে যাই সেক্ষেত্রে হুইল চারটোপ এবং ছোট হাতছিপ থাকে কিন্তু কিছু বছর আগে এইভাবেই আমি মাছ ধরতে যেতাম এখন এটি পরিবর্তন করেছি যেমন ছোট হাতছিপের পরো পরিবর্তে দুটো হুইল রাখি কয়েক বছর আগে মাছ ধরা বিশেষত পুকুরই হতো কিন্তু এখন নদীতেও মাছ ধরতে যাই